ছোটোবেলা থেকে রান্নার প্রতি ভীষণ একটা আগ্রহ কাজ করত এবং রান্না শেখার খুবই ইচ্ছা ছিল তো মা যখন রান্না করত তখন মায়ের পাশে বসে রান্নাগুলো শেখার চেষ্টা করতাম এবং দেখতাম এবং এখন রান্নাগুলো আমি সবই শিখে গিয়েছি যেমন চিংড়ি মাছের কালিয়া মাংস তারপর মুড়িঘণ্ট মাছের ঝাল ইত্যাদি ইত্যাদি এবং যেমন বাঙালি খাবার খেতেও ভালোবাসি তেমন চাইনিজ খাবারও খেতে ভালোবাসি আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল সেখানে রাঁধুনি আসতে পারেননি তার জন্য আমি সেখানে পঞ্চাশ জনের রান্না করেছিলাম নিজে হাতে এবং করে তাদেরকে খাইয়েছিলাম